হ্যাঁ অবশ্যই পাখি তো অবশ্যই দেখেছি সেটা লুকিয়েও দেখেছি এবং আড়াল থেকেও দেখেছি আমার বাড়ির ছাদে অর্থাৎ আমাদের বাড়ির ছাদে অনেক পাখি আসে সেইগুলোকে সামনে তো যাওয়া যায় না সামনে গেলে তারা উড়ে পালিয়ে যায় তো সেক্ষেত্রে ধরুন আমাদের যে চিলেছাদ আছে মানে চিলেকোঠা আছে সেখান থেকে আড়াল দিয়ে অনেক পাখি দেখি এবং তাদেরকে খাবার দিয়ে আসি তারপর আর ওরা যেমন খাবার খেতে আসে সেই পাখিগুলো যেমন আপনার শালিক পাখি চড়ুই পাখি তারপর আপনার ফিঙে পাখি কাকও আসে তো সব পাখিগুলোই আমাদের ছাদে যখন খেতে আসে খাবার দিয়ে যখন সেই খাবারগুলো তারা খায় এবং পায়রা আসে ঘুঘু পাখিও আসে এবার বিভিন্ন ধরনের পাখিরা আসে আমার বাড়ির ছাদে এবং আমার সেই ছাদের মধ্যে জলও রাখা আছে এবং সকাল বিকাল খাবার আমি সেখানে দিয়ে আসি আমি না থাকলে আমার ফ্যামিলি অর্থাৎ আমার বাড়ির বাবা বা মা আর যেই যখন সময় পান আমাদের এটা মানে বলা আছে বাড়ির মধ্যে যে যেই যখন সময় পাবে প্রত্যেকে গিয়ে সেইখানে তোমরা সেই খাবার দিয়ে আসবে তো হয়তো আমি না থাকলে আমার বাবা গিয়ে দিয়ে আসলো বা বাবা থাকলো না মা দিয়ে আসলো বা মা কখনো যে যখন টাইম পাই যে যখন সময় পাই আমরা এইটা পালন করে থাকি বা এইটা আমরা করে থাকি খাবার জল পর্যাপ্ত পরিমাণে যাতে সে থাকে সেইদিকে আমরা নজর রাখি শুধু খাবারটা নয় জল বা তাদের কোনো কিছু অসুবিধা খাবার খেতে হয় কি না সেটাও আমরা দেখি কোনো পাখির যদি আমার ছাদের মধ্যে কোনো কারুর কেউ হয়তো ধরুন কোনো পাখি খেতে খেতে মারামারি করছে মানে ঝামেলা করছে তাদের নিজেদের মধ্যে সেগুলো যাতে না হয় সেইগুলোর জন্যও আমরা একটু সেগুলো বেশ ভালোও লাগে দেখতে নিজেদের মধ্যে খাবার খেতে খেতে যেমন তারা নিজেদের ঝগড়া ঝামেলা করে আর ঐতিহ্যগত পদ্ধতির সাথে তুলনা করার মতো কিছু নেই মানে কী বলবো প্রত্যেকটা পাখির প্রত্যেকটা নিজেদের একটা চালচলন আছে নিজেদের একটা ওড়ার বলুন খাবার খাওয়া বলুন তাদের একসাথে বসবাস বলুন প্রত্যেকে এক একটা মানে গোষ্ঠী আছে প্রত্যেকটা এক একটা তাদের ঐতিহ্য আছে